আমি বিভিন্ন ধরণের ফুলগাছ লাগাতে ভালোবাসি যেমন গাঁদা গোলাপ রজনীগন্ধা চন্দ্রমুখী জবা আরও ইত্যাদি ফুল তো ফুলগাছ বড়ো বড়ো গোলাপ ফুল হয়েছে খুব সুন্দর দেখতেও ভালো লেগেছে গাঁদা ফুল হয়েছে শীতকালে কত সুন্দর লাগছে দেখতে টগর ফুল এগুলো বিভিন্ন কাজেও লাগে ঠাকুরের পুজো আজায় সব কাজে লাগছে বা আমিও পছন্দ করি গাছ লাগাতে এইসব গাছ লাগাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটু বাগানের মতন হয়ে থাকবে ভালো লাগলো ফুল গাছ লাগাতে অনেকে এরকম ফুল নিতেও আসে আমাদের বাড়িতে সেসব ফুল নিয়ে যায় বাড়ি থেকে টগর ফুল নিয়ে যায় গাঁদা ফুল নিয়ে যায় অনেকে গোলাপ ফুল নিয়ে যায় পাঁচরকমের গোলাপ ফুল আছে লাল আছে একটা গোলাপি গোলাপি আছে আবরে হলুদ রঙ্গের একটা আছে এবং পাঁচ রকমের আছে জবা গাছ আছে জবা গাছও আছে অনেকগুলো লাগিয়েছি জবা গাছ সাদা লাল হলুদ আপনার ঘিয়ে ঘিয়ে কালার আছে জবা গাছ সমস্ত কিছু জবা গাছও আছে এই ধরণের ফুল আমি লাগাতে ভালোবাসি নানা রকমের সবজি গাছ লাগাতে ভালোবাসি যেমন শীতকালে সবজি গাছ লাগানো হয়েছিল ঝিঙে লাগানো হয়েছিল শীতকালেতেও ছিল ভেড়ী ছিল আরও অন্যান্য সব সবজি টবজি ছিল এইসব সবজি বাড়িরও কাজে লাগে আর দেখতেও ভালো লাগলো সবজি গরমকালে তো লাগানো হয়েছে সবজি কুমড়ো এটা ওটা করে অনেক রকমের সবজি সমস্ত কিছু লাগানো হয়েছে লাগানো বাড়িরও কাজে লাগলো রান্না বান্নার কাজে লাগলো উপরন্তুু আমি এমনি সবজি গাছ লাগাতেও ভালোবাসি এখন গ্রীষ্মর দিনে একটু জলের অভাব তাই এখন একটু কম গাছ লাগানো আছে